আমার শহরে আমার অনেক কিছুই প্রিয় জিনিস রয়েছে তার মধ্যে কয়েকটি হলো আমার এখানে একটি কলেজ মাঠ রয়েছে যেখানে আমরা বন্ধুরা মিলে প্রায় অবসর সময়ে আড্ডা দিই সেই জন্য ওই জায়গাটি আমার খুব ভালো লাগে তাছাড়াও কয়েকটি পার্ক রয়েছে যেখানে আমরা মাঝে মাঝে ঘুরতে যাই এবং তাছাড়াও রয়েছে আমার ঐতিহাসিক স্থান দেখতেও খুব ভালো লাগে আমাদের এইখানে কয়েকটি ঐতিহাসিক জিনিসও রয়েছে যেমন আমাদের এইখানে একটি ফাঁসি মঞ্চ রয়েছে যেখানে আগেকার দিনে ইংরেজরা ওইখানে ফাঁসি দিয়েছিলেন এবং ওই জায়গাটিতেও একটি বেশ ভালো রকম পার্কের মতো করা রয়েছে যেইখানে অনেক মানুষ আসে এবং ওইখানে সময় কাটাতেও আমার খুব ভালো লাগে এবং আমাদের এইখানে একটি নদীও রয়েছে সেইখানেও আমাকে যেতে খুব ভালো লাগে কারণ সন্ধ্যের দিকে নদীর বাতাস খুব ভালো লাগে এবং আরও অনেক কিছু প্রিয় জিনিস রয়েছে তো এই তার মধ্যে এইগুলিতেই আমি বেশিরভাগ যাই এবং এই এই জায়গাগুলিতেই আমি বেশিরভাগ সময় বন্ধুদের সময় কাটিয়ে থাকি